আমি অনলাইনে একটা এয়ার কুলার অর্ডার দিয়েছিলাম এবং সেই এয়ার কুলারটা আমার মোটামুটি ভালোই লেগেছে তো এ এয়ার কুলারটা আমি যখন আমি অর্ডার দিয়েছিলাম যেই ফিচার্সগুলো দেখে দেখে তো সেগুলো মোটামুটি সব ঠিকঠাকই আছে কিন্তু আমার একটা দিক খুব খারাপ লেগেছে যে এয়ার কুলারটা আমি যেই টাইমের মধ্যে অর্ডার করেছিলাম তার থেকে অনেকটা সময় বেশি নিয়ে নিয়েছে সেই জন্য আমার একটু খারাপ লেগেছে যদিও কিন্তু এয়ার কুলারের সমস্ত দিকগুলোর ঠিকঠাক থাকায় আমার খুব ভালো লেগেছে যে সমস্ত ফিচার্সগুলো দেখে আমি এয়ার কুলারটা অর্ডার দিয়েছিলাম সেই সমস্ত ফিচার্সগুলো মোটামুটি সব ঠিকঠাকই ছিল কোনো অসুবিধার সম্মুখীন হয়নি তো একটু বেশি সময় নেওয়ার জন্য এয়ার কুলারটা আসতে একটু বেশি সময় নেওয়ার জন্য আমার খুব একটা ভালো লাগেনি কারণ আমি যেই সময়ের মধ্যে অর্ডার দিয়েছিলাম আমার এয়ার কুলারটা খুব তাড়াতাড়ি দরকার ছিল কিন্তু সেই সময়ের মধ্যে আমি আমার অর্ডারটা পাইনি একটু দেরিতে আসার জন্য একটু মনঃক্ষুণ্ণ হয়েছি কিন্তু আমার এয়ার কুলারটা মোটামুটি ভালোই লেগেছে সমস্ত দিকগুলোই আমার ভালো লেগেছে তাই ইয়ে আমার এই বিষয়ে আর কোনো কোনো রকম নেতিবাচক অভিজ্ঞতার না বললেই নয় তো ইতিবাচক অভিজ্ঞতাই বলা যায় তো এয়ার কুলারটা এই সমস্ত দিকগুলো বিবেচনা করে বলা যায় যে আমার আর এই যেই অর্ডার করা এয়ার কুলারটা আমার সমস্ত দিকগুলোই ভালো লেগেছে